ক্যাব বুক করার জন্য সময়ে আমি হাওড়া যেতে চাইছি আমার একটা ক্যাব লাগবে সেইটি আপনি কখন আসতে পারেন কটা বাজবে ওইটা একটু আমাকে দয়া করে যদি বলতে পারেন আমি হাওড়া যেতে চাই সেই কারণে কটা বাজতে পারে আমাকে একটু যদি বলেন আমার এক্ষুণি ইমারজেন্সি একটু ক্যাব লাগবে আমাকে হাওড়া যেতে হবে কারণ আমার এখন একটু ইমারজেন্সি একটা কাজ পড়ে গিয়েছে আমাকে যেতে হবে আপনি কটা বাজতে পারে একটু আমাকে যদি বলেন আমি সেই মতো একটা জানতে চাই সামনের মোড়ে কোনো অটো লব্ধ আছে আমাকে একটু বলতে পারেন কোথায়